আমাদের পশ্চিমবঙ্গে অনেক মানুষ সুন্দর সুন্দর কারুকার্য করতে পারে তারা কারুকার্যে খুবই দক্ষ বিভিন্ন ধরনের হাতের কাজ করে তারা অর্থ উপার্জন করে কেউ কেউ একা একা নিজে কিছু কাজ করছে তো বেশিরভাগটাই লক্ষ্য করা যায় যে দল বেঁধে তারা কাজ করছে যেমন ধরতে পারি হাতের কাজের মধ্যে সেলাইয়ের কাজ গ্রাম বাংলার দিকে লক্ষ্য করা যায় যে বহু মানুষজন শাড়ির উপর হাতে রং এঁকে সুন্দর সুন্দর কারুকার্য করা নকশা এঁকে শাড়ি বিক্রি করছে এখন তো হাতে তৈরি আঁকার কাজ মানুষ বেশি পছন্দ করে যেমন একসাথে চার পাঁচজন মেয়ে মিলে দল বেঁধে কিছু পাঞ্জাবির উপর রং দিয়ে কারুকার্য করছে কেউ শাড়ির উপর রং দিয়ে কারুকার্য করছে এগুলো তারা বানিয়ে বাজারে বিক্রি করে যথেষ্ট পরিমাণ টাকা রোজগার করছে এছাড়াও আছে হাতের তৈরি বিভিন্ন সুতোর কাজ সুতোর কাজও তারা এক হাতে দলে বেঁধে করে বিভিন্ন শড়িতে যে কারুকার্য করা থাকে সুতো দিয়ে তারা সেগুলোও একসাথে দল বেঁধে রোজগার করে এগুলো আমরা অনেক মেলাতেও লক্ষ্য করতে পারি এছাড়াও মানুষ বিভিন্ন ধরনের কাঠের তৈরি কাজ করে বাঁশের কাজ কারুকার্য কাজ শান্তিনিকেতনের পৌষমেলায় গেলে আমরা দেখতে পাব সেখানে হাতের তৈরি মানুষের বিভিন্ন ধরনের কাজ সেই মেলাতে তো বেশিরভাগ জিনিসই তৈরি হয় হাতের তৈরি ওখানে মেশিনের তৈরি কোনো জিনিসপত্র বিক্রি হয় না বললেই চলে চারিদিকে তাকালে শুধু চোখে পড়ে পোড়ামাটি দিয়ে তৈরি বিভিন্ন কাজ এছাড়াও থাকে বাঁশের তৈরি বিভিন্ন কাজ সুতো দিয়ে হাতে আঁকা সুন্দর সুন্দর কাজ এছাড়াও থাকে ব্যাগ বাঁশের তৈরি ঝুড়ি প্রভৃতি জিনিসপত্র যেগুলোর দিকে তাকালেই মানুষের নজর কাড়ে এছাড়াও থাকে বাঁকুড়ার বিভিন্ন পোড়ামাটির কাজ বাঁকুড়ার ঘোড়া তো গ্রামবাংলার একটি বিখ্যাত জিনিস যেটা মানুষের কাছে খুবই পছন্দের